আমার প্রিয় খাবার রুচিতমর ফ্রায়েড রাইস চিলি চিকেন তাই আমি পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে রুচিতমতে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে যাই এবং ওই খাবারটা বানানোর জন্য ঘরেতে অনেকবার চেষ্টা করেছি কিন্তু রুচিতমার মতো হতে হয়নি তাই আমি রুচিতমাতে বারবার খেতে যাই